আমি একবার পাহাড়ে গিয়েছিলাম পাহাড়ে যেয়ে একটি দুঃসাহসিক কাজের সঙ্গে যুক্ত হয়েছিলাম সেখানে দেখলাম অনেকগুলি মানুষ পাহাড়ে কিন্তু দড়ি বেয়ে বা এমনিতেই অনেকে যেখানে ওইখানকার লোকালয়ের মানুষ পাহাড়ের এ মাথা থেকে ও মাথা আস্তে আস্তে কী সুন্দর তারা উঠে যাচ্ছে আমি উঠেছিলাম উঠে গিয়েছিলাম উঠে যাওয়ার কিছুটা পর আমাকে সে কেমন একটা কষ্ট হচ্ছিল নামতেও পারছিলাম না ভয়ে কেমন একটা অস্বস্তি লাগছিল সেই সময়টা যেমন একটা মনে হচ্ছে যেমন বুকের ভেতর থেকে কিছু একটা হচ্ছে বা হারিয়ে যাচ্ছে এ এরকম সময় হঠাৎ একটি পাহাড়ের কোলে একটি পাহাড়ি সাপ দেখতে পেয়েছিলাম সেই সাপটাকে দেখে আমি আরও ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু সেখানে যারা স্থানীয় মানুষ বা যারা আরও যারা উঠেছিলেন তারা আমাকে সেখান থেকে আস্তে আস্তে সরিয়ে নিয়ে চলে গিয়েছিল এবং সাপটা সরে যেতে তারা আমাকে ধীরে সুস্থে নিচে নামিয়েছিলেন আমার এই বর্ণনাটি আজও মনে থাকবে আমার ওই পাহাড়ে ওঠা এবং ওইখানে যেয়ে সে জিনিসগুলি আমি শিখেছিলাম সেগুলি ই অতুলনীয় যে সব জায়গা গেলেই হলো না সব কিছু জানতে হয় এবং সব কিছু পরিবেশের সঙ্গে সমানভাবে সামঞ্জস্য বজায় করে চলা উচিত